দোকানের দাদা কোথাই গেলো আপনার দোকানে কী কি আছে কী ফার্নিচার পাওয়া যাবে স্টিলেরও আছে কি দাম হবে একটা নিলে এ তো শুনে তো অজ্ঞ্যান হয়ে জাওয়ার দাম বলছেন শুনে তো এইখানে পড়ে যাওয়ার কথা মেয়ে কে দিতে হবে কাঠেরটাই লাগবে আপনিকে দিতে হবে কাঠেরটাই লাগবে আচ্ছা খাটও আলমারিও সবই লাগবে কাঠের দিতে হবে আচ্ছা আলমারিটা কি দাম শোকেস র্যাকটা নিলে তাই বলি ওই তিনটে নিলে হয়ত একটা ফ্রী

আর দিয়ে দেবেন না এতো টাকা জিনিস নিয়ে যাচ্ছি তো কিছু না ফ্রী দিলে বাড়িতে আরো ছোটো ছোটো নাতনীরা নিয়ে যাছে তারা বলবে কী আনলে আমাদের জন্য